হ্যালো ভালো আছো কেমন চল হ্যাঁ কেমন চলছে সব হ্যাঁ হ্যাঁ আমি সেই বা সেই কতাই ভাবছিলাম যে আমি তোমাকে ফোন করবো কিন্তু সেই ফোন করলা এবারে আর দিন দিন যে দিন দিন যেমন তেলের দামটা বেড়ে যাচ্ছে এভাবে আমরা আমরা যদি টিকিটের দাম যদি না বাড়ায় তাহলে আমাদেরও তো সংসার আছে কীভাবে চলবে আপনার হ্যাঁ আর যেই টিকিটগুলো পাঁচ টাকা সেগুলো সাত টাকা কি আট টাকা এরকম করতে হবে নাহলে তেলের দাম দিন দিন যেভাবে বাড়ছে এভাবে না কোল্লে তালে আমরা আমাদের সংসার আর চলবে না হুম সেটাই তো আমিও ভাবছিলাম কদিন থেকে যে বলবো তোমাকে তোমার কাছে ফোন করে ঠিক আছে তাহলে বাড়াবো তেলের দামটা টিকিটের দামটা হুম যেই যেগুলো যেগুলো তিরিশ টাকা আছে সেগুলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তিরিশ টাকা এরকম করতে হবে ও আচ্ছা

তেলের দাম যেভাবে বাড়ছে এখন বাড়া না বাড়ালে তো কোনো উপায় নেই ও ঠিকই বলেছ সংসার ধর্ম তো আছে নাহলেই আমরা না খেয়ে মরে যাবো তাহলে যদি না বাড়ায় তেলের দামটা টিকিটের দামটা বুঝলে তাহলে

আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়াবো তাহলে রাখছি ঠিক আছে